মালদা জেলা স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা খুব যে ভালো তাও বলব না খুব খারাপ সেটাও বলব না আছে মোটামুটি কী ধরনের চিকিৎসা সুবিধা ও পরিষেবা পাওয়া যায় এবং কীভাবে তারা স্থানীয় সম্প্রদায়ের চাহিদা পূরণ করে হচ্ছে এমন না যে হচ্ছে না আমাদের সুবিধা পরিষেবা পাচ্ছি আমরা এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে বলে আমরা একটু পাচ্ছি যাও আগে তো খুব খারাপ অবস্থা ছিল আস্তে আস্তে হচ্ছে তবুও নার্সিংহোমগুলোতেও যেমন এমএনসি মীনাক্ষী মিশন হাসপাতাল বেনারসি বারাণসী হাসপাতাল হচ্ছে কোনও সময় বেড পাওয়া যায় কোনও সময় বেড পাওয়া যায় না ইমার্জেন্সিতে গেলে ভর্তি হতে হবে ভর্তি থেকে পরিষেবা নিতে হবে হচ্ছে এমন না যে হচ্ছে না হচ্ছে আর টুকটাক তো হচ্ছেই